আপনি কি পাইপ পাইপ সারান তো আপনি আমার বাড়ির যে পাইপটা বাগিয়ে দিয়ে গেছিলেন ও ওটা হচ্ছে খারাপ হয়ে গেছে আবার ওটা দিয়ে আবার জল বেরোচ্ছে কী করে বলবো কী জন্য খারাপ হয়ে গেছে তো আপনি কি ওটা আসতে পারবেন ওটা বাগাতে হবে তো আবার আজকে কি আসতে পারবেন তাহলে একটু উপকার হত আর কি সুবিধা হত সেটা কোনও অসুবিধা নেই আপনি সন্ধ্যের মধ্যেও আসতে পারেন আমি তো বাড়িতেই থাকব পাইপটা তো বেশি দিন হয়নি ছমাস হবে হয়ত কী জন্য খারাপ হয়ে গেলো আমিও বুঝতে পারছিনা সেটা তো বলতে পারবনা আপনারাই তো নিয়ে এসেছিলেন আমি তো ঠিক জানিনা আচ্ছা কখন আসবেন তাহলে আচ্ছা তো আপনি আসার আমাকে একবার কল করবেন তাহলে আমি বুঝতে পারব আপনি বাড়িতে থাকব সে টাইমে আমি

ঠিক আছে তাহলে রাখছি মনে করে আসবেন কিন্তু আজকেই ভুলে যাবেননা হুম ঠিগ আছে রাখছি